হ্যালো হ্যাঁ বলছি এটা মোবাইল দোকান তো হ্যাঁ বলছি যে আমি থ্রি জি থেকে ফোর জিতে যেতে চাই তো ওইটা হবে কি এখন না আসলে থ্রি জি সিমে আর থাকা যাবে না কেননা নেটওয়ার্ক নেই ফোন যাচ্ছে না তারপরে যে ইন্টারনেট ধরছে না তো কীভাবে তাহলে এই সিমটা ইউজ করা যায় না আমি সেই জন্য ফোর জিতে যেতে চাই না নতুন সিম আমি নেব না কারণ নতুন সিম নিলে সেই আমার এই নাম্বারটা তো ব্যবহার হয় তো এই নাম্বারটা সবাই জানে তো নতুন সিম নিলে কীভাবে হবে আমার এই সিমটা থেকে আমি ফোর জিতে যেতে চাই হ্যাঁ এমারজেন্সিতে দরকার কেননা এখানের এই সিমটা তো থাকাও যা না থাকাও তা থেকেও কোনো কাজ হচ্ছে না তাহলে আমি এই সিমটা রেখে কী করব নেটওয়ার্ক নেই একটু কোনো ইন্টারনেট চলছে না আমি একটু ফোন ঘাঁটব সেটা পারছি না কোনো ভিডিও ডাউনলোড হচ্ছে না তাহলে কীভাবে হয় তো আমার মনে হয় যে দুতিন দিনের মধ্যে হয়ে গেলে ভালো হতো আর কি আমার সুবিধা হতো আচ্ছা ঠিক আছে তাহলে আপনি একটু দেখুন না যদি করা যায় আচ্ছা ঠিক আছে একটু তাড়াতাড়ি করতে পারলে ভালো হতো আপনারা দেখুন চেষ্টা করে দেখুন যদি তাড়াতাড়ি হয় তো ভালো না হলে আর তো কিছু করার নেই হ্যাঁ আপনার দোকানটা কখন কতক্ষণ খোলা থাকে সেটা বলুন আমি তারপর বলছি আচ্ছা আমি তাহলে সন্ধ্যের দিকেই যাব আমি সাতটা নাগাদ যাব আচ্ছা ঠিক আছে তাহলে আমি নটার দিকেই যাব আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে নটার সময়ই আমি যাব তাহলে রাখছি গিয়ে কথা হবে হুম রাখছি